পশ্চিমবঙ্গের মিডিয়া সংখ্যালঘু প্রাপ্তির খবর এর কভার রিপোর্ট তো দেয় প্রতিনিধিত্ব বা সংবধিত ধর্মীয় লাইনে বিভাজন ধর্মীয় সংখ্যালঘু এরকম একটা ধর্মের বিভেদ বা ধর্মের কোনো ঝামেলা বা এরকম আপনি অনায়াসে মিডিয়ার চ্যানেলে বা সংখ্যালঘু প্রান্তিক সম্প্রদায়ের খবর এরকম স্বাভাবিক আপনি পেতে থাকবেন মোটামুটি খবরে এই সব আর কি দেখতে পাবেন যে কোথায় কী ধর্মের ব্যাপারে কী ঝামেলা চলছে আর কী চলছে না তো এগুলো আর কি এই ধর্ম নিয়ে বিশেষ কিছু ঝামেলা হলে তো ধর্মীয় নিয়ে তো সেগুলো দেখবেন প্রচুর হাইলাইট হয় তার কারণ এখন দেশে এখন ধর্মের একটা বিরুদ্ধের যে একটা সৃষ্টি হয়েছে বা ঝামেলা সৃষ্টি হয়েছে সেটা আর কি মানুষ বেশি আগ্রহী হচ্ছেন শোনার জন্য মিডিয়াতে তো এরকম আর কি ঝামেলা চলছে তো এই ঝামেলাগুলো করা উচিত না সবাইকে ঠিকঠাক করে আর কি চালানো উচিত